খুচরো ও পাইকারি বাজার বলতে আমি জানি খুচরো বলতে এই ছোটোখাটো দোকানে জিনিস এনে যে সমস্ত জিনিস বিক্রি করা হয় সেগুলিকে বলা হয় খুচরো জিনিস বিক্রয় আর এই খুচরো দোকানদাররা যে সমস্ত বড় দোকান থেকে অনেক মাল থেকে তারা বাজার করে আনে সেইগুলোকে বলা হয় পাইকারি বাজার সাম্প্রতিক বছরগুলিতে মুদি দোকানে জিনিসের দাম এবং সবজির দাম প্রচুর পরিমাণে বেড়ে চলেছে বছর দুয়েক আগে কেরোসিন সরষের তেলের দাম নব্বই টাকা ছিল এখন একশো নব্বই টাকা এইভাবে শুধু তেল না সমস্ত সবজি বা জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়ে চলেছে এর থেকে অনলাইন শপিংয়ে আমাদের জিনিস কেনা খুব ভালো কারণ জিনিসপত্রে ছাড়ও পাওয়া যায় এবং জিনিসটা ভালোও হয়